আমি আপনাদের অধিকারী রেস্তরাঁ থেকে চাউমিন অর্ডার করেছিলাম কিন্তু পরবর্তীকালে জানতে পারি আপনাদের এই রেস্তরাঁতে মিষ্টি জাতীয় পদও পাওয়া যায় তাই আমি আমার পুরনো অর্ডারের সাথে কিছু অর্ডার যুক্ত করতে চাই আমি চার প্লেট হালুয়া দশটি রসগোল্লা ও দুটি পান্তুয়া আপনাদের ঐ পূর্ববর্তী অর্ডারের সাথে যুক্ত করতে চাই